বর্তমান ভারতে আপামার রাজ্যে চাকরির অবস্থা খুবই শোচনীয় একটা জেনারেশান আমাদের একটা প্রজন্ম কয়েকটা প্রজন্ম লকডাউনের পর থেকে প্রায় শেষের মুখে তাদের অভাব অনটনের মুখে তারা পড়ে আছে কোনো চাকরি বাকরির সুযোগ আপাতত নেই বর্তমান ভারতে যারা কম্পিটিশান পরীক্ষা দিচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা তাদের অবস্থা খুবই খারাপ তারা কোনো সরকারি পরীক্ষার বসার সুযোগটাই পাচ্ছে না চাকরি পাওয়া তো অনেক দূরের কথা তো সে ক্ষেত্রে তাদের সংসার চালানো বা তাদের জীবনটা একটা চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে তারা কীভাবে বাঁচবে সেটাই তারা বুঝতে পাচ্ছে না যে আমরা বাঁচব কীভাবে তো সেই বাঁচাটা তাদেরকে বাঁচার জন্য তাদের যে অন্য কোনো অপশান যে তারা কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করবে তো সেইভাবে বিশেষ করে আমার পশ্চিমবঙ্গে সেই ইন্ডাস্ট্রিও নেই যে যেখানে একটু কাজ করে তারা নিজেদের সংসার পরিচালনা করবে ম্যাক্সিমাম ছেলে মেয়ে তারা বিয়ে করতে পারছে না তাদের তাদের এটা ভয় হচ্ছে যে আমরা তারা সংসার পরিবহন করবো কীভাবে এই সমস্ত কারণ একান্তই বলতে পারি যে এই সমস্ত কারণের জন্য সুযোগ সুবিধা একদমই নেই ভারতবর্ষের অবস্থা বিশেষ করে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামো দিনের দিন পিছনের দিকে চলে যাচ্ছে দিনের দিন পিছনের দিকে চলে যাচ্ছে এসব থেকে কোনো আশাও পাওয়া যাচ্ছে না যে আগামীদিনে আগামীদিনে হয়তো রিক্রুটমেন্ট হবে আগামীদিনে হয়তো চাকরি দেবে এই জিনিসটা আমাদের কাছে ধোঁয়াশা আমরা জানি না যে আগামীদিনে হয়তো আরও খারাপ দিন আসছে না কি ভালো দিন আসছে ভালো দিনের আশা করাই যাচ্ছে না যে সমস্ত গভর্নমেন্ট যে সমস্ত জিনিস বলছে বা যে সমস্ত প্রোজেক্ট চলছে এই সমস্ত প্রোজেক্ট দেখে ভালো কিছুর আশা আমরা দেখতে পাচ্ছি না শুধু আমাদের মেজাজ আমাদের খারাপ দিকেই ঠেলে দিচ্ছে আমাদের সব সময়েই মনে হচ্ছে যে আমরা যেন একটা গোলকধাঁধায় পড়ে গেছি আমরা যেন এখান থেকে উদ্ধার হতে পারব না তো একদম নিরাশ একটা পরিবেশ এই পরিবেশ থেকে আমাদেরকে উদ্ধার হতেই হবে